চারুশিল্প বা মৃৎশিল্প বা ছুতারের মতো কাজগুলো সাধারণ কোনো কাজ নয় এগুলো রাজমিস্ত্রি বা খেটে খাওয়া লোক এবং বহুল অংশের মানুষ যা করে তার সঙ্গে যুক্ত নয় এই ধরনের এই ধরনের কাজ হলো কিছুটা শিল্প সমৃদ্ধ কাজ এগুলো সাধারণত কিছু মননশীল লোক তাদের ধৈর্য এবং অধ্যবসায়ে এগুলো অর্জন করেছেন এই অভিজ্ঞতাগুলো বহু জায়গায় আছে সেখানে তারা বংশ পরম্পরায় এই কাজ তারা শিখে এসেছে ফলে এ ধরনের লোক সংখ্যা কিন্তু একটা জনবসতিতে কমই থাকে বিশেষ করে বিশেষ কিছু দিক যদি আমি বলি বিশেষ করে মৃৎশিল্পের কাজগুলো বিভিন্ন হাঁড়ি বানানো বা অন্যান্য ক্ষেত্রে যদি বিভিন্ন মূর্তি বানানো বিভিন্ন মূর্তির কাজ করা এ ধরনের লোক কিন্তু আমাদের এলাকায় খুব হাতে গোনার মতোই আছে এছাড়া ভারতবর্ষের মতো জায়গায় যেহেতু আমি থাকি সেক্ষেত্রে নদিয়া বা কৃষ্ণনগরের মতো জায়গায় বহু পরিবার এবং বহু মানুষ তারা কিন্তু বিভিন্ন শিল্প দ্রব্য শিল্প দ্রব্যের ওপর ভিত্তি করে তাদের জীবন এবং জীবিকা নির্বাহ করেন এবং শুধুমাত্র তাদের কাজ জীবন জীবিকার মতো নয় তাদের কাজ বিশ্বস্তরেও কিন্তু সমাদৃত এবং বহু মানুষ কিন্তু সেই তাদের কাজগুলো দেখতে আসেন এবং পেশায় নিযুক্ত লোকের সংখ্যা যদি বলা যায় এই ধরনের কাজে সেক্ষেত্রে দেখা যায় বাইরে থেকে তেমন করে তো খুব কম লোকই হয় বিশেষ করে এই ধরনের কাজ বংশ পরম্পরায় বা পরিবারভিত্তিক জীবিকার মধ্যেই কিন্তু এধরনের কাজ ভারতবর্ষের মতো জায়গায় সীমাবদ্ধতা আছে বা এখনও হয়